আমরা পাখিদের ক্লাব বলতে বুঝতে পারি আমারও একটি বন্ধু আছে যে এই পাখিদের ক্লাবের সদস্য তাই আমিও তার সাথে করে তাদের ক্লাবে যোগদান করি তাদের কাছে গিয়ে আমি জানতে পারি যে সেখানে অনেক পাখিপ্রেমী মানুষ আছে তারা পাখি সংরক্ষিত করে পাখিকে নিয়েই তাদের বিশেষ ওখানে চলতে থাকে তাদের এই কথার মধ্যেই আমি জানতে পারি যে আগে এখানে অনেক পাখি থাকত যা এখন পাখি প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে তাই আমারও ইচ্ছে করে যে কিছু পাখি সংরক্ষিত করে রাখি এই পাখির মাধ্যমেই আমরা দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞানীদের কথাও জানতে পারি যারা পাখি নিয়ে বিভিন্ন প্রচলন করতে থাকে এবং বাইরের দেশে অনেকেই আছে যারা মাসে দুটো তিনটে সেমিনারের বিষয় হয়ে ওঠে এই পাখি তারা এই পাখির নিয়েই আমাদের দেশে আসে পাখির বক্তৃতা দেয় এবং পাখি কীভাবে সংরক্ষিত করবেন পাখির কেমনভাবে দেখাশোনা করবেন সেই সব চিন্তাভাবনাই তারা আমাদের কাছে প্রকাশ করে এবং আমরাও চিন্তাভাবনা করি যে আমাদের কাছে কীভাবে পাখি আমরা সংরক্ষিত করতে থাকব আমাদেরও পাখি নিয়ে সতর্ক হওয়া উচিত কারণ আগের মতো পাখি আর দেখা যায় না তাই পাখিদেরকে নিয়ে এই সংরক্ষিত করাটা প্রত্যেকটা মানুষের কর্তব্য তাই আসুন আমরা সবাই মিলে এই চিন্তাভাবনাটাই করি যে আমরাও কিছু পাখি এবং বন্য পশু পাখি আমরা আবার সংরক্ষিত করতে শুরু করি কারণ আমাদের দেশে আস্তে আস্তে তো পাখি বিলুপ্তপ্রায় হয়েই গেছে এবার কবছর পরে দেখা যাবে যে আমাদের দেশে পাখি বলে কোনো কিছুই নেই চারিদিকে কোনো কিছুই আর নেই তাই আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি কী করে আগের মতো পৃথিবীটা করব কীভাবে পাখি সংরক্ষিত করব কীভাবে পাখিকে এ প্রচলন করব পাখির এই যে পাখিকে কীভাবে আমরা আগামী জন্মে আবার পাখিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি এই পাখির আমরা সবাই মিলে একসাথে করি আমার এই বন্ধুর মাধ্যমেই আমি জানতে পারি যে কোন পাখি সবথেকে বেশি প্রিয় যেসব পাখি আপনারা ভালোবাসেন আসুন না সেই সব পাখিগুলোকেই একসাথে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসি হয়তো একটু হলেও কষ্ট হবে কিন্তু আসুন না সবাই মিলে আবার আগের মতো এই পাখিকেই আমরা আমাদের এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসি এই পৃথিবীতে যদি আমরা আগের মতো আবার সেই পাখি ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমরা একটা সুরক্ষিত বাতাস পাব এবং এই পাখির মাধ্যমে পাখির এই শব্দ প্রত্যেক দিন কানে আসলে আমাদেরও খুব ভালো লাগে কারণ এই পাখিই তো আমাদেরকে নানা রকমের ভাবনা নিয়ে আসে আর এই ভাবনাই হলো এই পাখির গুঞ্জন যাদের যাদের পাখির গুঞ্জন ভালো লাগে তারাই বুঝতে পারবে পাখির এই গুঞ্জনে কী সুন্দর মধুর মিষ্টি একটা হাসি কিছু কিছু পাখি এমনও আছে যাদের শব্দ আমরা খুব সহজেই বুঝতে পারি তাই পাখিকে সংরক্ষিত করাটাই আমাদের প্রত্যেকটা মানুষের একটা কর্তব্য